হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ভালো করছে প্র্যাকটিস করলে আরও ভালো করবে আপনার মেয়ে যত প্র্যাকটিস দেখুন প্র্যাকটিসের উপর তো নির্ভর করছে না যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো না ভালোই করছে দেখুন এটা প্র্যাকটিসের উপর নির্ভর আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত ইম্প্রুভ করবেন হ্যাঁ হ্যাঁ কেন পারবে না অবশ্যই পারবে না না পারছে আপনি শুধু ওকে একটু ধরে ধরে প্র্যাকটিসটা করাবেন তাহলে আরও ভালো এগোবে ও হ্যাঁ ঠিক আছে কিন্তু মানে কিছু কিছু জায়গায় কেটে কেটে যাচ্ছে যেমন কিছু কিছু মানে তাল ধরতে পারছে না বা মাঝখানে কেটে দিচ্ছে গানের মাঝখানে তো সেটা আপনি একটু প্র্যাকটিস করাবেন একটু ঠিক করবে বাড়িতে হ্যাঁ আমি ওর খাতায় ভাগ করে লিখে দিয়েছি তালগুলো আপনি ওটা দেখবেন দেখে ভাগ করে ওকে ধরে ধরে করাবেন হ্যাঁ একদম একদম কিন্তু আপনাকে একটু ধরে বেঁধে প্র্যাকটিস করাতে হবে ধরে বেঁধে প্র্যাকটিস না করালে তো হবে না না না কেন পারবে না অবশ্যই পারবে না দেখুন ওই যে আমি আগেই বললাম সব কিছু প্র্যাকটিসের ওপর নির্ভর আগে প্র্যাকটিস করতে হবে ভালো করে প্র্যাকটিস রেওয়াজ করুক বাড়িতে রেওয়াজ যত রেওয়াজ করবে তত আরও এগোতে পারবে ও ভালো পারফরমেন্স দিতে পারবে লোককে বাচ্চা তো বদমায়েশি করবেই কিন্তু আপনাকেও তো ওকে সাপোর্ট দিতে হবে না বাড়িতে প্র্যাকটিস করাতে হবে আমি তো বকব দেখুন আমি তো এখানে বকছি গান না পারলে অবশ্যই বকছি আমি কিন্তু বাড়িতে তো আমি কিছু বলতে পারছি না না বাড়িতে তো আপনাকে দেখতে হবে ও রেওয়াজে বসছে কি না প্র্যাকটিস করছে কি না সেটা তো আপনাকে দেখতে হবে আপনারা ওকে বকবেন ধরে বেঁধে আপনি একটা কাজ করুন ওকে না সকালবেলা রেওয়াজটা করাবেন সকালবেলা রেওয়াজ করালে ভালো হবে হ্যাঁ ঠিক আছে একদম হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ